গত ছ দিন আগে আমি আমাদের গ্রামের বড়ো দোকান থেকে একটি সুন্দর জামা কিনে এনেছিলাম কিন্তু কেনার পর বাড়ি এসে দেখি জামাটির গুণগত মান সত্যিই খুব খারাপ এবং একবার কাচার পর জামাটির রঙ উঠতে শুরু করে